রান্না করা আর রান্না খাওয়া এটাই শুধু নয় রান্না হল একটা শখের কাজ আমি খুব শখ করেই রান্না করতে ভালোবাসি তাই আমি একবার দরিদ্র জনগোষ্ঠীর জন্য রান্নার কাজ করেছিলাম লকডাউনের সময়ে করোনাকালে অনেক মানুষ কাজ বন্ধ হয়ে যায় সেই সময় নানাদিক থেকে মানুষের অনেক অসুবিধা সৃষ্টি হয় অনেকে খাবার পাচ্ছিল না অনেকে না খেতে পেয়ে মরে যাচ্ছিল সেই সময় আমি চিন্তা করলাম আমি কিছু করি কিন্তু কী করব তখন ভাবলাম রান্নার কাজটা করি রান্না করে এই দুঃখ দরিদ্র জনমানুষগুলোকে মুখে কিছু তুলে দিই তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং খুব ভালো লাগছিল এই কাজটা করতে রান্না করে ওই দরিদ্র মানুষগুলির মুখে যখন খাবারটা তুলে দিতে পারছিলাম তখন আমার খুব ভালো লাগছিল এবং আমি খুব আনন্দিত বোধ করছিলাম যে আমার এই কাজ একটা বিশাল কাজে পরিণত হল